পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গের একটি কৃষি প্রধান জেলা জেলার মোট আয়ের প্রায় ষাট শতাংশ আসে কৃষি থেকে জেলার প্রধান ফসলগুলি হলো ধান ধান হলো জেলার প্রধান ফসল জেলার মোট ফসলের আয়ের প্রায় চল্লিশ শতাংশ আসে ধান থেকে ধান জেলার প্রধান খাদ্য শস্য এবং এটি স্থানীয় অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধানের প্রধান জাতগুলি হলো আউস আমন বোরো বর্ধমানকে ধানের গোলা বলা হয় ডাল ডাল হলো জেলার দ্বিতীয় প্রধান ফসল জেলার মোট ফসলের আয়ের প্রায় পঁচিশ শতাংশ আসে ডাল থেকে ডাল জেলার মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ উৎস ডালের প্রধান জাতগুলি হলো মুগ ছোলা মটর ও সরষে এবং মুসুর তেল বীজ তেল বীজ বা তৈল বীজ জেলার তৃতীয় প্রধান ফসল জেলার মোট ফসলের আয়ের প্রায় কুড়ি শতাংশ আসে তৈল বীজ থেকে তেল বীজ বা তৈল বীজ থেকে ভোজ্য তেল তেল বীজের খৈল এবং উদ্ভিজ্জ তেল তৈরি করা হয় তেল বীজের প্রধান জাতগুলি হলো সরিষা তিল বাদাম এবং কাজু আলু আলু হলো জেলার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ফসল জেলার মোট ফসলের আয়ের প্রায় দশ শতাংশ আসে আলু থেকে আলু জেলার মানুষের একটি জনপ্রিয় খাদ্য এবং এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফসলগুলি স্থানীয় অর্থনীতিতে বিভিন্নভাবে ব্যবহৃত হয় ধান ডাল তৈল বীজ এবং আলু স্থানীয় খাদ্য শস্য হিসেবে ব্যবহৃত হয় এগুলি ছাড়াও এই ফসলের কিছু অংশ স্থানীয় বাজারে বিক্রি করা হয় এবং কিছু অংশ রপ্তানি করা হয় পূর্ব মেদিনীপুর জেলার ফসল চাষের পক্রিয়াটি নিম্নরূপ বপন ধান ডাল তেলবীজ এবং আলু চাষের জন্য প্রথমে জমি প্রস্তুত করা হয় তারপর বীজ বপন করা হয় সার প্রয়োগ বীজ বপনের পরে জমিতে সার প্রয়োগ করা হয় সার ফসলের বৃদ্ধি এবং উৎপাদন বাড়াতে সাহায্য করে সেচ ধান ডাল তৈল বীজ এবং আলু চাষের জন্য সেচের প্রয়োজন হয় সেচের মাধ্যমে ফসলের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করা হয় পরিচর্যা ফসল চাষের সময় ফসলের পরিচর্যা করা জরুরি পরিচর্যার মধ্যে রয়েছে আগাছা পরিষ্কার করা কীট পতঙ্গ ও রোগ দমন করা এবং জলের সেচ দেওয়া ফসল তোলা ফসল পরিপক্ক হলে সেগুলি তোলা হয় ধান ডাল তৈল বীজ এবং আলু তোলার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় শস্য বিক্রি ফসল তোলার পরে সেগুলি বাজারে বিক্রি করা হয় ধান ডাল তৈল বীজ এবং আলুর প্রধান বাজারগুলি হলো কলকাতা হাওড়া এবং তমলুক পূর্ব মেদিনীপুর জেলার ধান ডাল তৈল বীজ এবং আলুর জন্য অনুকূল ঋতু হল বর্ষাকাল এই সময় আবহাওয়া আর্দ্র এবং উষ্ণ থাকে যা এই ফসলের বৃদ্ধি এবং উৎপাদনের জন্য প্রযুক্ত